কী রে কেমন আছিস আরে শোন না বলছি একটা দরকারে তোকে ফোন করলাম বুঝলি বলছি যে আমি পুরুলিয়া ঘুরতে যাব তো পুরুলিয়ার কোনখানে গেলে আমি পুরুলিয়ার ঐতিহ্যটাকে কাছ থেকে দেখতে পারব বল তো আচ্ছা সেখানে কী আছে ছৌ মুখোশ সেগুলো আবার কী কাজে লাগে আচ্ছা ছৌ নাচ মানে ওই বিশ্ব বিখ্যাত ছৌ নাচ ওটা পুরুলিয়ার আচ্ছা কী ভাবে যাব আমি ওখানে ও মুখোশ গ্রাম কেন এ রকম নামটা ও আর এই মুখোশগুলো খুব ভারী হয় বাবা রে এত ভারী কী কী দিয়ে তৈরি এত ভারী আচ্ছা আমি যাব যাব এখানে নিশ্চয়ই যাব আর এগুলো কী কী কাজে লাগে মানে ওই নাচ ছাড়া কি আর কোন ওটার ব্যবহার আছে ও এইগুলো বিক্রি হয় শুধু তাহলে তো এগুলোর প্রচুর দাম হবে হ্যাঁ এত কষ্ট করে বানানো দাম তো হবেই তাই ও আচ্ছা ওই জন্যই আমি ছৌ নাচের মুখোশ যেখানেই দেখতে পাই কোন না কোন ঠাকুরের বা কোন পৌরাণিক চরিত্রকে দেখতে পাই আচ্ছা আচ্ছা আর বল এই চরিদা গ্রামটা মানে খুব কি দূরে হবে পুরুলিয়া শহর থেকে আচ্ছা বেশ বেশ ঠিক আছে যাব নিশ্চয়ই যাব ঠিক আছে রে ধন্যবাদ